কে মিতা দি হ্যাঁ আমি আয়া সেন্টার থেকে আপনার নাম্বারটা পেলাম তো আমার আয়া আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে আমার একজন আয়া লাগবে তো আপনার কি সময় হবে

আমার সমস্ত আমি তো চাকরি করি বাড়িতে থাকি না তো আমার বৃদ্ধ বাবা মাকে আপনাকে দেখাশুনো করতে হবে যেমন ধরুন ওষুধ খাওয়ানো বাথরুমে নিয়ে গিয়ে স্নান করানো সময়ে খাবার খাওয়ানো এইসব কাজ করতে হবে না তার জন্য আমি আলাদা একজনকে রেখে দেব আপনি যখন পায়খানা পেচ্ছাপ করবে আপনি ওনাকে ডেকে দেবেন উনিও থাকবেন

না না আমার বাড়িতে কাচা ধোয়ার জন্য একটা আলাদা লোক আছে আপনার ওদিকে চিন্তা নেই ছ হাজার টাকা পারবনা একটু কম করুন একটু কম করে বলুন অত টাকা পারবনা আমিই অত মাইনে আমারই মাইনে যেটা পাই আমার ওটা দিয়ে চালাতে চালাতেই আমার শেষ হয়ে যাবে অত টাকা বলছেন আমার তো আরও কাজের লোক আছে না ঘর মোছার কাজের লোক পায়খানা পেচ্ছাপ ফেলার কাজের লোক তাদেরও তো পয়সা দিতে হবে না না না অন্য আর কাকে পাব আপনারই নাম শুনলাম আপনি খুব ভালো কাজ করেন অনেক দায়িত্ব নিয়ে কাজ করেন তাই আপনাকে বললাম কেন বলছি শুনুন টাকাটা আপনি পাঁচ হাজার টাকা নিন ঠিক আছে তাহলে ছ হাজার টাকাই দেব আর সকাল নটায় চলে আসবেন বিকেল পাঁচটায় চলে যাবেন সোমবার থেকে চলে আসবেন ঠিক আছে রাখছি হুম